হ্যালো হ্যাঁ পলাদি বলছেন হ্যাঁ হ্যাঁ বলছি পলাদি শুনুন না একটা কথা বলছি যে ছাব্বিশে জানুয়ারি তো প্রজাতন্ত্র দিবস তো আমাদের স্কুলে প্রতি বছরই অনুষ্ঠান পালন হয় তো এবছর তো শিক্ষক শিক্ষিকা কম তো তোমার আর আমার উপরে দায়িত্বটা দিয়েছে তা কী করা যায় বলুন তো টিফিনের ব্যবস্থা করলে ভালো হয় তাই তো আচ্ছা তাহলে টিফিনে তেমন কী দিতে পারি আমি ভেবেছি যে ডিম কলা আর কেক দেবো এগুলো ঠিক আছে তো আচ্ছা তাহলে তো ভালোই হয় আর বলছি ওই ডেকোরেশনের বিষয়টা আমি কিছু গাঁদা ফুল এগুলো অর্ডার করে দিয়েছি তো আজকালের ভিতরে ওরা হয়তো দিয়ে দেবে বলল তা কেমনভাবে ডেকোরেশনটা করা যায় বলুন তো হ্যাঁ আর ওই সন্ধ্যেবেলা পতাকাটা সন্ধ্যের আগে পতাকাটা নামিয়ে নেওয়া উচিত আর আমাদের যিনি প্রধান শিক্ষক উনি তো অসুস্থ তা ওনাকে খুব সকাল সকালে আসতে বলতে হবে যেহেতু উনিই তো পতাকাটা উত্তোলন করবেন এরকমই ঠিক করেছি তা আপনি তোমার কী মত উনি পতাকা উত্তোলন করবেন আর আমরা বাড়ি চলে আসার আগে পতাকাটা নামিয়ে দিয়ে আসবো আর সুন্দরভাবে ওই রুমগুলো যেখানে পতাকাটা উত্তোলন হবে ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করতে হবে কিছু ছাত্রছাত্রীদের আগে থেকে বলতে হবে ওরাও একটু সাহায্য করে দেবে যেহেতু তুমি আর আমি তো দুজনে দায়িত্ব নিয়েছি একা আমরা অতটা পেরে উঠব না তো নাইন টেন যারা আছে ওরা একটু বড় ওদেরকেও কিছুটা দায়িত্ব দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সে তো অবশ্যই রাখা হবে আচ্ছা তাহলে রাখছি